পর্যবেক্ষণ করা আমার প্রিয় পাখি শালিখ পাখি চড়ুই পাখি বাবুই পাখি আমার বাড়ির পুকুর পাড়ে একটি সবেদা গাছ রয়েছে যেখানে প্রায়শই বাবুই পাখি বাসা করতে দেখা যায় এই বাসা বাঁধা বাবুই পাখির একটি বিশেষ আচরণ এছাড়া আমার বাড়ির ছাদের উপরে কিছু ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা রয়েছে প্রতিদিনই তাদের আমি দেখি কখনও দেখি তার মধ্যে ডিম কখনও দেখি তার মধ্যে বাচ্চা এটিও চড়ুই পাখির বিশেষ আচরণ আমার বাড়ির উঠানে একটি কুল গাছ রয়েছে যেখানে প্রতিদিন সকালে একদল শালিখ পাখি এসে কিচিরমিচির শুরু করে আমি ঘুম থেকে উঠে প্রতিদিনই তাদের কিছু না কিছু খেতে দিই তারা খুব আনন্দ করে কিচিরমিচির শব্দ করে খেতে থাকে অনেকক্ষণ পর্যন্ত তাদের দেখতে থাকি আমি প্রতিদিনই এইভাবে তারা একই সময়ে চলে আসে

প্রতিদিনই একই সময়ে তাদের আসা প্রতিদিনই আমার দেওয়া খাবার খাওয়া এটাও যেন শালিখ পাখির একটা বিশেষ আচরণ